বলি দাদা তো আপনি সিমের রিটেলার না আমার একটা থ্রি জি সিম আছে আমি ফোর জি করাতে চাই বুঝলেন এখানে থ্রি জিটা আমার থ্রি জিটা একদম নেটওয়ার্ক একদম পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমি ফোর জিবি করাবো আমার আছে জিও সিম আছে ও ঠিক আছে ওটা তাহলে মানে ওটা কী সিম হবে তোমার এয়ারটেল নাকি ওটা এয়া ও জিওতে ওটা ও তো কোনটা নেট যেটা নেটওয়ার্ক ভালো হবে সেটাই আর কী ওটা আমাকে ফোর জি করে দিবেন

হুম হুম হুম ঠিক আছে ঠিক আছে